হ্যাঁ কে হ্যাঁ বলছি বলুন হ্যাঁ আমি আপনাদের ওইখানে আরও তো কয়েকজনকে দিয়েছি কই আমাকে তো তারা অভিযোগ জানায় নি আর আপনার বাচ্চা আমার গাই দুধ খেয়েই অসুস্থ হয়েছে না অন্য কোনো কিছুও তো খেতে পারে আমি না আমাকে আর কেউ অভিযোগ দেয় নি আমি তো এটা মানবো না এরকমভাবে কেন বদনাম দিচ্ছেন আমার আপনি ভালো করে দেখুন বাচ্চাকে জিজ্ঞেস করুন আরও খেলতে গিয়ে অন্য কোথাও কিছু খেয়েছে কি না না বাইরে আরও অন্য কিছু খেয়েছে হয়তো আপনি আপনার বাচ্চাকে ভালো করে জিজ্ঞেস করুন আমি এতো দিন আপনাকে দুধ দিচ্ছি এতো দিন তো কিছু হয় নি আর কোনো মানুষই তো আমাকে অভিযোগ করে নি হঠাৎ করে আপনার বাচ্চারই শরীর খারাপ হবে না না আমি এটা মানবো না আমি দুধে কোনো কিছু মিশাই নি আমি জানি প্রতিটা ঘরের বাচ্চা ওই গাই দুধটা খায় আমারও নিজের আমারও বাড়ির বাচ্চা খায় আমি কেন মিশাতে যাবো আমি যদি মিশাই আমার ঘরের বাচ্চারও তো অসুস্থ হবে না না আমি মিশাই নি আপনি আপনার বাচ্চাকে জিজ্ঞেস করুন যে কোথাও কিছু খেয়েছে কি না খেলতে গিয়ে ছোটোজনা বলার আছে অন্য কোনো কোথাও কোনো কিছু খেয়েছে হয়তো না না আমি সেটা নই আর আর কোনো বাচ্চাই তো অসুস্থ হচ্ছে না তাহলে তো আর আর যে বাচ্চারা খাচ্ছে গাই দুধটা তাদের মায়েরাও তো আমাকে ফোন করে বলতো যে আপনি দুধে কি মিশিয়েছেন আপনার গাই দুধ খেয়ে আমার বাচ্চারা অসুস্থ হয়ে যাচ্ছে আপনার বাচ্চাই ফাঁকে গিয়ে কিছু হয়তো খেয়ে এসেছে তো ডাক্তার দেখান আগে ডাক্তারে কি বলুক না জেনে না বুঝে শুধু শুধু আমার বদনাম দিচ্ছেন আমি তো একটা গরিব মানুষ দুধ করে না না আমি যেই বালতি করে দুধ বিক্রি করতে নিয়ে যাই সেই বালতি আমি সবসময় ঢাকা দিয়ে রাখি কারণ আমার যথেষ্ট বুঝার মতোন জ্ঞান হয়েছে যে আমি এই বালতিটা যদি ঢাকাটা না দিয়ে রাখি এই বালতিটাতে বিভিন্ন রকমের পোকা মাকড় কিংবা কোনো কিছু নোংরা বিষাক্ত পোকাও এসে পড়ে যেতে পারে সেই দুধ যদি আমি আপনাদের বাড়ির বাচ্চাদেরকে দিই সেই দুধটা খেয়ে তো বাচ্চারা অসুস্থ হয়ে যাবে আমি কেন কিছু মিশাতে যাবো আর আমার দুধের বালতি সবসময় ঢাকা দিয়া থাকে ঠিক আছে